হ্যালো হ্যাঁ বলুন আচ্ছা ভাই কীসের সেট আগে বলুন আপনার কীসের সেট মোবাইলটা কী কম্পানিটার নাম কী

আচ্ছা পোকো এম টু প্রো ম্যাম পোকো এম টু প্রোয়ের দু ধরনের একটা ডিসপ্লে হয় একটা এ্যামোল্ড ডিসপ্লে আর একটা নর্মাল ডিসপ্লে তো আপনার কী অ্যামোল্ড ডিসপ্লে নাকি নর্মাল ডিসপ্লে হ্যাঁ নর্মাল ডিসপ্লে লাগাতে গেলে ওটা খরচা পড়ে যায় ধরুন বারোশো কিংবা এগারোশোর মধ্যে হয়ে যাবে নর্মালটা যদি নর্মালের মধ্যে অরিজিনাল থাকে আর যদি অ্যামোল্ড ডিসপ্লে এ্যামোল্ড ডিসপ্লের অরিজিনালটা লাগাতে চান তাহলে মিনিমাম ওটা সাড়ে তিন হাজার চার হাজার টাকার মতোন খরচা পড়ে আর যদি বলেন যে না আমি নর্মালের মধ্যে লাগাবো যাতে অ্যামোল্ড ডিসপ্লে নর্মালও আছে সেটা আপনি হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর নর্মাল ডিসপ্লেরও নর্মাল ডিস্প্লে আছে সেটা আপনি আটশো নশোর মধ্যেন পেয়ে যাবেন তা কোনটা লাগাতে চান সেটা বলুন আচ্ছা আচ্ছা আপনার তাহলে নর্মাল ডিসপ্লে নর্মালটা লাগালেই ভালো হবে তাই তো আচ্ছা নর্মাল ডিস হ্যাঁ বলুন আপনি কী বলছিলেন বলুন ফোনে কভার তো এখান থেকে বলা যাবে না আপনার ফোনের যেমন পিছনের ক্যামেরার কোয়ালিটি কেমন ডিজাইন আছে পিছনে সেটা তো দেখতে হবে পোকো এম টু প্রো আমি যেহেতু ফ্লিপকার্টে সার্চ করে দেখে নেবো ওটা কোনো প্রবলেম হবে না কিন্তু বাট সাইজের তো একটা মাপ থাকে তাই আপনাকে আসতে হবে তো আপনি তাহলে কালকে যদি আসেন একটু ভালো হতো আর কি আমার দোকান তো খোলা থাকে সব সময়ই আপনি দুপুরবেলাটা খাওয়ার টাইমটা একটু বন্ধ থাকে আপনি দশটার সময় করে আসুন না সাড়ে নটা দশটার সময় করে আসুন হ্যাঁ বুঝতে পারছি কম সমের মধ্যে ভালো হয় আর কম সমের মধ্যে দেখুন কম সমের মধ্যে লাগালে এবারে আপনার ফোন যদি একবার হাত থেকে পড়ে যায় আবার তাহলে আবার যাবে আর একটু যদি অরজিনালটা লাগান তাহলে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি তাহলে চলে কালকে আসুন হুম ঠিক আছে রাখছি হ্যাঁ